হ্যাঁ আমি বাগান করেছি আমাদের উঠোনের সামনে আমি কিছু ফুলগাছ লাগিয়েছি যেমন টগরফুল বা হচ্ছে জুঁই বা তুলসীগাছ এটাই তো তুলসীগাছ এটাও আমাদের রীতির মধ্যে পড়ে বা অন্যান্য ফুলগাছ আমি লাগিয়েছি এখানে আমার সেই ফুলগাছগুলো ভালোভাবেই হয়েছে বা বড় হয়েছে আর আমি টেরেস গার্ডেন বলতে ছাদের উপরে আমি কিছু ফুলগাছ যেটা সৌন্দর্যের মধ্যে ছাদে বা উঁচুতেই বেশি ভালো লাগে যেমন জুঁই ফুল বা হচ্ছে টগরফুল বা হচ্ছে নানারকম সূর্যমুখী বা অন্যান্য ফুল গোলাপ এইসব ফুলের গাছ আমি আমার ছাদেও লাগিয়ে রেখেছি যেটা আমরা প্রতি যেটা আমি প্রতিদিন সকালে জল দেওয়ার জল দেওয়ার জন্য আমি ওপরে যাই বা সেগুলোকে সংরক্ষণ করি বা সেগুলোকে আমি ভালোবাসি বলেই সেগুলোকে আমি লাগিয়ে বড় করতে বড় করছি